আপনাদের এখানে কি রুম ভাড়া পাওয়া যায় টু বেডরুম রুম

দু তিন দিনের জন্য দু তিন দিন

বলছি যে আপনার এখানে প্রাইস কীরকম আছে মানে রুমের ভাড়া

ও আচ্ছা

এই ধরুন সাতটার দিকে